আমার পড়াশুনা শেষ করার পরে আমি একটি চাকরি পেয়েছি অফিস থেকে আমাকে ই পি এফের জন্য করতে বলেন আমি অফিসে জিজ্ঞেস করার পর ওনারা বললেন ই পি এফের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে ইপিএফও ওয়েবসাইটে গিয়ে তারপর ইউনিফায়েড পোর্টালে যেতে হবে তারপর লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড ইইপিএফও পোর্টাল খুলে যাবে তারপর ক্লিক করতে হবে মেম্বার অপশানে রেজিস্টার ইন্ডিভিজুয়াল নেম তারপর নাম জন্ম তারিখ বাবার নাম বিবাহিত কি অবিবাহিত তারিখ এবং অ্যাড্রেস আধার নম্বর প্যান নম্বর মাহিনা সেভ অপশান করলেই দেখবে আর ইউ শিওর তার পর হ্যাঁ অপশানে গিয়ে ক্লিক করলে সেভ হয়ে যাবে বাকি নিয়োগ কর্তারা অফিস থেকেই করে নেবেন